আমাদের পশ্চিম মেদিনীপুরে অনেক কিছুই উৎসব উদযাপন করা হয় যেমন কালীপুজো লক্ষ্মীপুজো সরস্বতী পুজো গণেশ পুজো কার্ত্তিক পুজো আরো অনেক কিছু এছাড়াও আমাদের সব থেকে প্রধান উৎসব হল দুর্গাপুজো দুর্গাপুজো হয় আশ্বিন মাসে অনেক আগে থেকেই আমরা খুব আনন্দিত হই যেমন ছোটোরা খুব আনন্দে থাকে আমরাও খুব আনন্দ পাই কারণ অনেক কিছু কেনাকাটা করতে পাই জামা জুতো আরো অনেক কিছু ছোটোদের জন্য জামাকাপড় কিনি বড়োদের জন্য কিনি সবার জন্য জামাকাপড় কিনি কিনে এক মাস আগে থেকে আমরা অনেক কিছু চিন্তাভাবনা করি কোথায় কোথায় ঘুরতে যাব কোথায় কোথায় খাব কোথায় কোন জায়গায় জায়গায় ঘুরতে যাব এছাড়াও আরো অনেক কিছু আমাদের আরো অনেক কিছু পুজো উৎসব হয় যেমন গাজন